প্রথমেই সাধারণ সাধারণে যেটা ভুল করে থাকে প্রধান যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে ডাইভ করাটা ওটা সবথেকে মানে ওদের বড়ো ভুল যারা ঠিকঠাকভাবে করতে পারে না অনেক সাধারণরা তো সেই সেটা মনে হয় যে সেটা ঠিকঠাকভাবে তাদেরকে ডাইভ করা সেটা আমার মনে হয় যে সেটা করলে সেটাই সংশোধন করা বলে আর আচ্ছা ভয় ভয় যদি কাটাতে হয় তাহলে জলের মধ্যে থাকতে হবে আর অভ্যাস করতে হবে তাহলেই সংশোধনটা হবে ওই ডাইভ করাটা ওটা যদি অভ্যাস না করো তাহলে তোমরা ঠিকঠাকভাবে ওই শুরুতেই তোমরা ডাইভটা ঠিক ঠাকভাবে করতে পারবে না সেই জন্যই তোমাদেরকে অভ্যাস করতে হবে প্র্যাকটিস করতে হবে আর ভয় কাটানোর জন্য জলে বেশিক্ষণ থাকতে হবে তাহলেই তোমরা ঠিকঠাকভাবে পারফেক্ট সাঁতারও করতে পারবে